আমি রোজ সকালে ঘুম থেকে উঠি ভোর পাঁচটার সময় দিয়ে পাঁচটার সময় উঠে ব্রাশ করি ব্রাশ করার পর কিছু খেলাম বিস্কুট বা চা মুড়ি এই সব খাওয়ার পর বাড়ির কাজ টাজ সারি বাসন টাসন বাসন মাজা তার পরে হচ্ছে রান্নার জল ভরা খাওয়ার জল ভরা এই সব জল ভরে নিয়ে বাচ্চা বাচ্চাকে হচ্ছে ঘুম থেকে ওঠাই বাচ্চা ঘুম থেকে উঠলে তার পরে তাকে ব্রাশ করানো তাকে হচ্ছে মুড়ি বা সুজি এই সব খাওয়ানোর পর অর সুজি বা মুড়ি কিছু একটা খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর আমি আবার হচ্ছে আমার কাজ সারলাম যেমন হচ্ছে তার পরে হচ্ছে সব কাজ জল টল ভরে নেওয়ার পরে স্নান করতে গেলাম স্নান করার পর বেরিয়ে পুজো সারলাম পুজো সেরে আবার মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর বাচ্চাকেও মুড়ি খাওয়ালাম মুড়ি খাওয়ানো শেষ হয়ে গেলে রান্না কী কী হবে স্ তা হচ্ছে বাজার বাজার নিয়ে বাজার নিয়ে আসার পর কী কী রান্না হবে সেই রান্নার সব সবজি দেখে সবজি কাটলাম কেটে নেওয়ার পর দুপুরে রান্না বসালাম যেমন একদিন দুপুরে রান্না করলাম শুক্তো ডাল মাছের ঝাল তার পরে হচ্ছে বাঁধাকপি তার পরে পেঁয়াজ পোস্ত ইত্যাদি তারপর দুপুরবেলার হচ্ছে খাবার খাওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসলাম শ্বশুর শাশুড়ি স্বামী আমার ছেলে আমি সবাই মিলে খাওয়ার পর বাসন টাসন ধুয়ে নেওয়ার পর সবাই দুপুরে শুয়ে পড়লাম শুয়ে শুলাম শুয়ে ঘুম হচ্ছে ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম বিকেলে বিকেলে আবার ঘুম থেকে উঠে উঠার পর বাচ্চাকে খাওয়ালাম ঘর দুয়ার ঝাঁট দিলাম ঘর দুয়ার ঝাঁটানোর পর জল ভরা জল ভরে আবার চুল আঁচড়ানো তার পরে একটু হচ্ছে পাড়ায় হচ্ছে একটু হাঁটতে গেলাম হেঁটে আসার পর আবার সন্ধ্যে দেখানো সন্ধ্যে দেখানো হয়ে গেলে সন্ধ্যেয় আবার কিছু টিফিন করলাম বাচ্চাকেও খাওয়ালাম বাচ্চাকেও খাওয়ানোর পর অর তার পরে রাতে আবার কী রান্না হবে সেদিকে দেখলাম রাতে আবার কিছু একটা হালকা কিছু রান্না করলাম যেমন হচ্ছে ভাত ডাল আলু পোস্ত গরম গরম ডিম ভাজা এই সব করার পর সবাই মিলে একসাথে খেতে বসলাম খেতে বসার পর খাওয়া কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে একসাথে হচ্ছে শু ঘুমোতে চলে গেলাম